আমার মা বাবা বা আমার পরিবারের সদস্যরা আমার জীবনে রান্নাকে শখ হিসেবে গ্রহণ করার জন্য অনেক বড়ো ভূমিকা পালন করেছেন আমি যখন প্রথম প্রথম রান্না শিখি তখন আমার রান্না তেমনটা ভালো হতো না কিন্তু তাও আমার মা বাবা সেই রান্না খেত এবং আমাকে উৎসাহ জানাতো না এ রান্না খুব ভালো হয়েছে আরও ভালো হবে আমাকে করতে হবে এরকম কথা তারা সবসময় আমাকে বলতো তার জন্য আমি আরও চেষ্টা করতাম যাতে রান্না আমি আরও ভালো ভাবে বানাতে পারি আরও নতুন নতুন জিনিস দিয়ে আমি রান্না করতে পারি সাথে সাথে টিভি প্রোগ্রামে যেসব রান্না দেখানো হতো আমি সেগুলো দেখতাম এবং ঘরে করার চেষ্টা করতাম সেসব রান্নাও তেমনটা ভালো হতো না কিন্তু এখন আমার রান্না খুবই ভালো হয় এখন আমি সব জিনিস ভালো করে বুঝে গেছি আমাকে কী করা উচিত কী করা উচিত নয় কতটা নুন দেওয়া উচিত কতটা মশলা দেওয়া উচিত তেল দেওয়া উচিত আমি সব জানি তাই আমার এখন আর কোনো অসুবিধা হয় না বরং খুব ভালো লাগে রান্না করতে এখন আমার রান্না এত ভালো হয় যে বাড়ির লোক কেন আশেপাশের সকলেই আমার রান্না খেতে খুব পছন্দ করে এবং আমার বাড়িতে এসে বলে এ রান্না চাই ওই রান্না চাই এটা করে খাইয়ে দাও ওটা করে খাওয়াও আমার তাই খুব ভালো লাগে আমি যেমন রান্না করতে ভালোবাসি আমি তেমন রান্না করে খাওয়াতেও ভালোবাসি এবং নিজেও খেতে ভালোবাসি আমি সবসময় রান্না বান্নার মধ্যেই থাকি আর সবাইকে খাওয়াই আমি নিজেও খাই আমার তাই খুব ভালো লাগে এইসব করতে অবসর সময় আমি রান্না খুবই করি খুবই খাই এবং খুবই খাওয়াই